হ্যালো হ্যাঁ বলুন

ও আচ্ছা আপনার বাড়িটা কোথায় হুম এখন তো আমি একটু গাজিতলায় আছি আপনা আমি তাহলে ওই দশ দশ দশটা এগারোটা নাগাদ গেলে কি চলবে

আচ্ছা আচ্ছা হুম ঠিক আছে ওগুলো ট্যাঙ্ক দেখুন ট্যাঙ্ক যদি পরিষ্কার করতে হয় তাহলে লাগবে ওটা প্রায় সাতশো টাকার মতো আর কল বাগানোর জন্য বেশি নয় পার কল পঞ্চাশ টাকা করে মানে টোটাল ওভারঅল আপনার খরচা হবে ওই আটশো সাড়ে আটশো টাকার মতো আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে পাইপ হুম হুম হুম আপনাদের ঘরে কি এমনি পাইপ কেনা আছে না হলে পাইপ কিনে আনতে হবে আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমিই পাইপ কিনে নিয়ে চলে যাব গিয়ে ওটা করে দেব ঠিক আছে কোনও অসুবিধা নেই আমার তো এদের যেখানে কাজ করছি এখন সেখানে তো আমার প্রায় এক দু ঘন্টার মতো সময় লাগবে তাহলে আপনার বাড়ি ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ যাচ্ছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে